আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলতে হচ্ছে মিক্সার ওই মিক্সারটা বহুদিন আগেকার কিনা ওই মিক্সারটি যখনই হচ্ছে ব্যবহার করেছি বহুদিন আগে এবং পুরানো দিনে যখন থেকেই ব্যবহার করছি খুবই ভালো কারেন্টে দিলেও খুবই ভালো আর এর উপলব্ধিও ভালো একদিন ওই যন্ত্রপাতিটা দিচ্ছি দেখছি ভালো হচ্ছে না মানে মশলাপাতিও ভালো গুঁড়া হচ্ছে না এবং তার উপলব্ধিটা ভালো ছিলো না এই কারণে আমি বললাম যে আমাকে একটা নতুন মিক্সার আনতে হবে এবং গ্যাসের ওভেনটাও দেখছি অনেক জং ধরে গেছে বহুদিনের তো ব্যবহার করা হয়ে গেছে এবং প্রচুর পুরোনো তার কারণ একটি ওভেনেরও দরকার ছিলো আমি বললাম মিক্সরটা পাল্টাবো কিন্তু ইলেকট্রিকে দেবার পর দেখলাম ভালোই মিক্সিতে গুঁড়া হচ্ছে কিন্তু হটাৎ দেখি মিক্সিটা পুরোনো হওয়ার কারণে মিক্সিটা ঠিকঠাকভাবে গুঁড়ো হচ্ছে না এবং তার কোয়ালিটিটাওটা ভালো না খারাপ হয়ে আসছে আমি এবারে যে দোকান থেকে কিনে আনলাম সে দোকানদারকে দাদাকে বললাম দাদা একটা নতুন মিক্সারের ব্যবস্থা করুন কারণ এই মিক্সারটা অনেকদিন ব্যবহার করে ফেলেছি তো তার কারণে মিক্সারটা ঠিকঠাকভাবে আর ভালো হচ্ছে না এবং মিক্সিতে গুঁড়ো হচ্ছে না ওই দোকানে দাদা বললো ঠিক আছে আমি তাহলে মিক্সচার একটা নতুন নিয়ে আসবে এখন একটা নতুন স্টাইলের মিক্সার আসছে আর ওর কোয়ালিটিও খুব ভালো আর ওর হচ্ছে ওয়ারেন্টিও আছে আমি বললাম ঠিক আছে থাইলে ওই মিক্সারটা নিয়ে যাবো আর সাথে গ্যাসও নিয়ে আসবো গ্যাসের ওভেন নিয়ে আসবে কারণ গ্যাসের ওভেনটাও অনেক মরচে ধরে গেছে যাতে ভালো হয় তার জন্যে একটা ভালো দেখে গ্যাস ওভেন এবং মিক্সার আনবেন